হ্যাঁ আমি একবার নিজের সুবিধার বাইরে গিয়ে নাচের স্টাইল শেখার বা শেখার চেষ্টা করেছিলাম আমি প্রভু দেবার ভিডিও দেখে নিজে একবার চেষ্টা করেছিলাম কারণ উনি অনেক রকমের নাচের স্টেপ ফলো করে ও অনেক সুন্দরভাবে সেটা পরিবেশন করে তো ওঁকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে একবার সেটা চেষ্টা করেছিলাম ওঁকে দেখে ভিডিও দেখে দেখে চেষ্টা করেছিলাম কিন্তু প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছিলো কারণ পুরোটাই বাইরে নিজের সুবিধার বাইরে গিয়ে আমার নাচটা পুরোটাই আলাদা কিন্তু ওঁরটা দেখে খুব ভালো লেগেছিলো বলে আমি একবার চেষ্টা করেছিলাম তো মানে একটু কষ্ট হলেও আমি পরে সেটা পেরেছি আর আমার খুব ভালোও লেগেছিলো